পশুপালনের ব্যবহৃত কিছু সাধারণ ধরনের পশু খাদ্য সেগুলি হল ভুট্টা খাবার তারপরে ঘাস খড় খোল ইত্যাদি এই সমস্ত খাবারগুলি পশুদের খাদ্য এবং তাদেরকে খাওয়ানো হয় নিয়মিত আমার বাড়ির গবাদি পশুরা খড় খায় এবং তার সঙ্গে সঙ্গে ভুট্টা ও নানা ধরনের ঘাসও তাদেরেকে দেওয়া হয় আর তার সঙ্গে সঙ্গে তাদেরকে স্বাস্থ্যকর বা পুষ্টিকর খাদ্য খাওয়ানোর জন্য দিনে দুবেলা খাবারের সাথে চাল আতপ চাল ভুট্টা এই সমস্ত নানা ধরনের সবজি আলু এবং তার সঙ্গে খোল পাইল করে যে একটা খাবার তৈরি করা হয় সেই খাবারটা ঠান্ডা করে তাদেরকে খাওয়ানো হয় এর ফলে পশুর স্বাস্থ্য খুব সুন্দর হয় এবং পশু দুধও দেয় ভালো গাই গরুরা বাচ্চাদেরকে দুধ ভালো দেয় ঘরেরও দুধ দেয় এর ফলে প্রাণীদের খুব সুন্দর তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটে আর এতে প্রাণীরা খেতেও খুব পছন্দ করে আর আমরাও খাইয়ে খুব ভালোভাবে লাভবান হই কেননা এটা খাওয়ালে গরুর স্বাস্থ্য খুব ভালো থাকে তার সঙ্গে সঙ্গে দুধও পরিমাণের তুলনায় বেশি পাওয়া যায় আর সেটা বিক্রি করে টাকাও বেশি পাওয়া যায় এই কারণেই আমি বলব গরুকে সব সময় পুষ্টিকর এবং খড় জাতীয় খাদ্য খাওয়ানো উচিত